আমি আমার জীবনে যে শুভ ঘটনা বলতে আমার যেটা ইচ্ছা আছে আমি নিজের পায়ে দাঁড়িয়ে তো মানুষের সমাজসেবা মানে যে গরিব মানুষগুলো খেতে পায় না কিনতে পায় না পড়তে পারে না তারা খুব কষ্টে তাদের জীবন চলে তো আমার ইচ্ছা আছে যে আমি নিজে স্ট্যান্ড করে যেন আমি তাদের পাশে দাঁড়াতে পারি মানে এটা আমার শুভ ঘটনা এবং এটা আমি এটাই আমি শুরু করতে চাই